আগে খবরের কাগজ পড়ে খবর জা জানা যেত এখন সেখানে খবর টি ভিতে বা মোবাইলে দেখে ও শুনে জানতে পারা যায় এখন কাউকে কষ্ট করে খবর পড়তে হয় না